হ্যাঁ দিদি বলছি এখন না আমি সমাজকর্মী থেকে বলছি বলছি এখন যে সব ব্লগগুলো বানাচ্ছে সব মেয়েরা বউরা হ্যাঁ এগুলো থেকে তো অনেক পয়সা ইনকাম হচ্ছে তাই না তো আমি এই সব করে এখন দেখলো চাকরি করেও অনেক মানে লস খেয়ে যাচ্ছে যে চাকরিতে সরকারি একটা যে স্যালারি থাকে সেটা যতোটা পরিমাণ পাচ্ছে তার থেকে বেশি পাচ্ছে ব্লগ করে তো ব্লগটা কি ভালো মনে হচ্ছে না এখন ব্লগ করাটাই ব্লগ করে পয়সা ইনকামের একটা ভালো উপায় মনে হচ্ছে তাই কি না

হ্যাঁ টাকা ইনকাম করাটাই মেন উদ্দেশ্য তাই তো

এক্ষেত্রে কিন্তু ওই সব পড়াশুনো করেও যারা চাকরির জন্য মানে অ্যাপ্লাই করছে তারা কিন্তু অনেক লস খেয়ে যাচ্ছে তারা কিন্তু এখন ভাবছে কী আমরা যদি এগুলো না করে যদি ব্লগ করতাম তাহলে অনেক বেশি টাকা পেতাম এরকম এরকম মানুষের মধ্যে এই সব ধারণা চলে এসে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে